বাংলা ভাষার ভূমিকা বলতে আমরা আসলে জানি বাংলা ভাষা প্রথম প্রবর্তক যাঁরা করেছেন তার মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর তাছাড়াও রাজা রামমোহন রায় এঁদের কথা আমরা আগে উল্লেখ করতে পারি তো তাছাড়া বাংলার সার সার্বভৌম ভাষাভিত্তিক জাতি রাষ্ট্র বাংলাদেশের একমাত্র রাষ্ট্র ভাষা তথা সরকারী ভাষা এই হিসেবে আমরা জানি আসামের বরাক উপত্যকায় দাপ্তরিক ভাষা যেটা আছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান কথ্য ভাষা বাংলা এছাড়াও মধ্য প্রাচ্য আমেরিকা ও ইউরোপে উল্লেখযোগ্য পরিমাণে বাংলা ভাষা সর্বাধিক প্রচলিত আছে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী ও অভিভাষী হয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও রণ সঙ্গীত বাংলাতেও রচিত এবং জাতীয় পর্যায়ের সকল কার্যক্রম বাংলাতে পরিচালিত হয় ভারতের জাতীয় সঙ্গীতও চোস্ত বাংলাতে রচিত হয় তো এর মধ্যে আমরা বাংলা ভাষার যেটা আমরা মাতৃভাষা যেটা আছে সেটা তিনশো মিলিয়ন যেমন দু হাজার এগারো থেকে দু হাজার একুশ সালে বাংলা ভাষা চল্লিশ মিলিয়ন যেটা ভাষা পরিবার আছে বাংলা ভাষার মধ্যে ভাষা পরিবার যেগুলো সেগুলো হল ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় ইন্দো আর্য পূর্ব ইন্দো আর্য বাংলা অসমীয়া বাংলার পূর্বসূরী যে ভাষাগুলো আছে সেগুলো হল পালি প্রাকৃত অপভ্রংশ অবহঠ্ঠ এছাড়াও প্রাচীন বাংলার উপভাষা যেগুলো তার মধ্যে রাঢ়ী উপভাষা বঙ্গালী উপভাষা বরেন্দ্রী উপভাষা ঝাড়খণ্ডী উপভাষা রাজবংশী উপভাষা এছাড়াও বাংলাদেশের